আমার লেখার অভ্যাস বা রুটিন কোনোটাই অনুসরণ করা হয় না আমার মনে বা মাথায় যখনই কোনো ভাবনা আসে সেটাই আমি লিখি এবং লিখতে চেষ্টা করি লেখায় শৃঙ্খলতা বলতে যে বোঝানো হয়েছে যে লেখা লেখা মানুষের জীবনকে এক অন্য রকম দৃষ্টিভঙ্গি দেখায় অন্য রকম চিন্তা ভাবনার পথ প্রদর্শক করে তোলে সেটা সেজন্যই একটা শৃঙ্খলতা বজায় রাখা উচিত সবাইকে লেখার শৃঙ্খলতা মধ্যে থাকবে যে যেই লেখ্ যেই বিষয়বস্তুটা আমি লিখছি বা যে চরিত স্ কাল্পনিক চরিত্র কাল্পনিক দৃশ্য বা কাল্পনিক ঘটনাকে আমি লিখতে চাইছি সেটা যেন সাধারণ মানুষের বোধগম্যতার মধ্যে হয় যেন মানুষ সেটা বুঝে সেই বিষয়বস্তু সম্পর্কিত হতে পারে তাহলে লেখনীটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে